হ্যালো এটা কি রুচিতম রেস্টুরেন্ট আমি অর্ডার দিয়েছিলাম তিন প্লেট বিরিয়ানি আর এক প্লেট চিলি চিকেন কি কারণে অর্ডার ভুল আসে তা আমি জানি না সেই কারণে আমি বলছি আমার অর্ডারটা দিয়ে যান আর এই অর্ডারটা ব্যাক নিয়ে যান নাহলে আপনার আপনারা আমার অর্ডারটা নিয়ে যান আর আপনারা আমার টাকা ব্যাক দিয়ে দেবেন